আপনাদের রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় আপনি যদি একটু জানান আপনাকে আমাকে যদি একটু জানান আপনাদের এখানে আমি শুনেছিলাম যে বিরিয়ানির বিভিন্ন রকমের বিরিয়ানি আপনাদের এখানে পাওয়া যায় যে কোন কোন বিরিয়ানিটা সব থেকে বেস্ট বিরিয়ানি সেটা যদি আমাকে যদি একটু জানান তাহলে খুব ভালো হয় আর তাছাড়া আপনাদের কি কোনো ডেলিভারি অ্যাপ আছে হোম ডেলিভারি কি করা যাবে যদি হোম ডেলিভারি হয় তাহলে কোন অ্যাপ থেকে আমি অর্ডার করলে সেইটা পাবো আমি সেইটা আমাকে একটু জানান